ছোটো এবং বড়ো বা মাঝারি ক্যাবের ভাড়ার মধ্যে তো পার্থক্য থাকবে কারণ একটা ছোটো ক্যাবে ভাড়া করতে যে টাকা লাগবে একটা বড়ো ক্যাব ভাড়া করতে গেলে তার থেকে নিশ্চই বেশি টাকা লাগবে আর একটা ভাড়ার ব্যাপার আছে সব ক্যাবে হয়তো সমান সুবিধা পাওয়া যায় না যদি কোনো ক্যাবে এ এসি পাওয়া যায় বা অন্যান্য সুবিধা তাহলে সেই ক্যাবে নিশ্চই বেশি ভাড়া নেওয়া হবে আর আমি আমার পরিবারের সঙ্গে ধারে কাছেই একটা ভালো জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেখানে আমাদের ফ্যামিলিতে বাবা মা আমি আমার বৌদি এবং আমার মামা বাড়ির আত্মীয়রাও গিয়েছিল এরপর সে সেই গাড়িতে যাতায়াতে আপ ডাউনে আমাদের কাছ থেকে প্রায় আমাদের মানে জনসংখ্যার দিক থেকে একটু বেশিই ভাড়া নিয়েছে গাড়ি যেমনই হোক না কেন কারণ সে গাড়িতে একটু বেশিজন যখনই উঠে যাই সেখানে ক্যাব ড্রাইভার একটু বেশি টাকা তো নেবেই